আমার প্রিয় বিষয়বস্তুর মধ্যে তো অনেক কিছুই আছে তো তার মধ্যে যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প বঙ্কিমচন্দ্রের সাহিত্য ভূতের গল্প বাচ্চাদের ছড়া বাচ্চাদের গল্প ফেলুদার সিরিজ আর গোয়েন্দার গল্প এসব আমার আরো আছে অনেক কিছুই এগুলো আমার ভালো লাগে আর আমি সারা জীবনের জন্য শুধুমাত্র একই ধরনের বই পড়ব না তার কারণ হল যে একই ধরনের বই তো সব সময় ভালো লাগে না আর একই জিনিস পড়তে পড়তে তো একঘেয়েমি চলেই আসে সেই কারণে নতুন নতুন জিনিস পড়লে পড়তেও ভালো লাগে নতুন জিনিস পড়তে যেমন ভালো লাগে তেমন শুনতেও ভালো লাগে জানা যায় অনেক কিছু বোঝা যায় অনেক কিছু তার মধ্যে একঘেয়েমিটা থাকে না আর আমি এখন বর্তমানে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছটা পড়েছি